হ্যাঁ বলছি কি ডাক্তারবাবু বলছি আমার খুব সমস্যা হচ্ছে একটু পেটে লাগছে বমি বমি ভাব হচ্ছে আর মাঝে মাঝে গা পাক দিচ্ছে খিদে পাচ্ছে না হুম আপনি কি আপনি কি চেম্বারে আছেন তা আপনার চেম্বারটা কোথায় ও আপনার চেম্বারের নামটা কী ও তা আপনি কখন বসেন ডেইলি কটা পেশেন্ট দেখেন কুড়িটা তা হুম আমি তো নাম লেখাতে হবে না কি তা আমি তো নাম লেখাতে পারব না তা আমার গার্জেন গিয়ে নামটা লিখিয়ে আসবে ফোনে লেখানো যাবে তো ওটার লিগে কী করতে হবে ঠিক আছে তা ওখানে ফি কত দেড়শো টাকা ও দুশো টাকা তা কখন যেতে হবে বলুন ও আর বলছি কি যে আপনি যে ওষুধগুলো লিখে দেবেন তা সেটা ওখানেই পাব না আমাদের পাড়াতে কিনতে হবে যে কোনো মেডিকেল শপ থেকে হুম তা বলছি কত টাকার মধ্যে নিয়ে গেলে ভালো হবে ওখানে হুম ঠিক আছে তা সন্ধ্যের দিকে গেলে হবে তা বিকেলবেলায় আসেন না আপনি ও তা আজকে তো হবে না তা আপনি কাল বসবেন কাল পরশু সকাল দশটা থেকে বেলা একটা হুম ঠিক আছে আপনি গেলে আমাকে একবার আমি আপনাকে ফোন করে দেবো আমি গেলে আর যদি বলছি জন্ডিস হলে কী কী খাব

হুম আর

ঠিক আছে এটা জানার জন্যেই ফোনটা করেছিলাম বলছি ডাক্তারবাবু তাহলে আমি কাল যাব আপনার চেম্বারে